হ্যাঁ প্রথমত আমার বাড়িতে লক্ষ্মী পুজো হয় লক্ষ্মী ঠাকুর করতে আমি ভীষণ ভালোবাসি প্রথমত ছোটবেলায় আমি লক্ষ্মী ঠাকুরও বানাতাম কিন্তু বড় হয়ে এসে ছোট্ট ছিল ছোটবেলারটা ছোট্ট ছিল আর কি এবারে বড়ো হয়ে লক্ষ্মী ঠাকুরটা যে আমি বানাতে শুরু করলাম মাটিটা একটু পাতলা হয়ে গেছিল সেই কারণে মূর্তিটা সেভাবে হচ্ছিল না মূর্তিটা ভেঙ্গে যাচ্ছিল এবারে মূর্তিটাকে গড়তেও বেশ টাইমও লেগেছিলো আর শুকনো হতেও বেশ ভালোভাবেই টাইম লাগে কারণ রোদে শুকনো করার ইয়ে থাকে প্রকৃতি আবার হাওয়া বাতাস আবার মেঘ ধরে থাকে কখনও কুয়াশায় কালো অন্ধকার হয়ে যায় সেই কারণে ঠাকুরটা শুকনো হতেও একটু বেশ টাইম লাগে আর কি দিয়ে সেই কারণে এবারে প্রতিমাটা আমি তৈরি করলাম প্রথমে তৈরি করে রোদে এবারে দাঁড় করিয়ে রাখলাম তারপরে বাজার দোকান গেলাম মা লক্ষ্মী প্রতিমার যে সমস্ত দরকার আর কি লাল পাড় সাদা শাড়ি মাথায় মুকুট হাতে গলায় সবরকমের অলঙ্কার পায়ে আলতা পরিয়ে দিয়েছিলাম মাথা ভর্তি সিঁদুর কপালে টিপ আলপনা এঁকে লক্ষ্মী ঠাকুরটাকে রেখে এবারে সব পুজো টুজো করে এবারে সব বাচ্চাদেরকে নেমন্তন্ন করেছিলাম আত্মীয় স্বজন বাড়ির বাইরের সবার ফ্যামিলিরা যারা যারা আসে তাদেরকে সব নেমন্তন্ন করে খিচুড়ি পায়েস নিজের হাতে ভোগ রান্না করে তাদেরকে আমি সেদিনে খাওয়ালুম এবারে ঠাকুরটা ছোটবেলায় ছোট ছোট বানাতাম সেভাবে এ এ হতো না আর বড় হয়ে ঠাকুরটা বেশ সুন্দর হয়েছিল একবারে লক্ষ্মী প্রতিমা সবাই বলে না মুখটা তোমার লক্ষ্মী প্রতিমার মতো মেয়েরাই আসলে লক্ষ্মীমন্ত মেয়ে না আমার বাবা সবসময় বলে তুই আমাদের বাড়িতে লক্ষ্মী মা লক্ষ্মীমন্ত মেয়ে যাকে বলে সেই জন্য এবারে লক্ষ্মী ঠাকুরের মত মুখটা হলো সবাই বলছে বাহ্ খুব সুন্দর হয়েছে একদম দারুণ হয়েছে এবারে সে আর্টটাকে ভালোভাবে তৈরি করলাম লক্ষ্মী ঠাকুরটাকে তৈরি করে রোদে শুকনো করে সেসব উপকরণ এনে ফল মূল সব নিয়ে তার কাছে সাজিয়ে মা লক্ষ্মীকে স্থাপন করে আলপনা এঁকে সবকে ডেকে এরকম তোড়জোড় করে মা লক্ষ্মীর আরাধনা সব শুরু করলাম লক্ষ্মী পুজোর সময়